হ্যালো নমস্কার স্যার আমি সৌরভ পাল বলছিলাম পূর্ব মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে আমার একটি ব্যাগ হারিয়ে গেছে আমি কালকে হারিয়ে গিয়েছে

সকাল সকাল সাড়ে নটায় আমি একটু টয়লেটে গিয়েছিলাম বাথরুমে না লাগেজ ছিল ওই জন্য সঙ্গে নিয়ে যেতে যাওয়া হয়নি

লাগেজ ছিল ওই জন্য আর টয়লেটে নিয়ে গেলাম না আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নথিপত্র আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড হ্যাঁ কিছু জুয়েলারি ছিল পঞ্চাশ গ্রাম হ্যাঁ হ্যাঁ তার মধ্যে চেন হার ছিল নেকলেস নেকলেস চেন ব্রেসলেট হ্যাঁ হ্যাঁ ওটা বাথরুমের পাশেই টয়লেটটা টয়লেটটা ছিল ব্যাগটা ভিতরে নিয়ে যাইনি বাথরুমের দরজার সামনেই ছিল ব্যাগটা সাড়ে নটা সকাল হ্যাঁ পূর্ব মেদিনীপুর হ্যাঁ ডিজাইন কিছু আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার না টাকা হারায়নি টাকা পার্সেই ছিল পার্সে একটু তাড়াতাড়ি খোঁজার হ্যাঁ ধন্যবাদ স্যার